গ্রামীণ স সম্প্রদায়ের সংস্কৃতিতে নাচ খুবই গুরুত্বপূর্ণ যেমন গ্রামীণ সংস্কৃতিতে গ্রামীণ সম্প্রদায়ের সংস্কৃতিতে নাচ বলতে গেলে আমরা দেখি আদিবাসীদের নাচ আদিবাসীদের একসঙ্গে সবাই জড়ো হয়ে যে একসঙ্গে হাত হাত ধরাধরি করে কোমর ধরাধরি করে যে কি সুন্দর একটা মিলনসভা তৈরি করে ওদের ওদের নাচের মধ্যে একটা মিলন উৎসব আমরা পাই এছাড়া পাই ছৌনাচ ছৌনাচের মাধ্যমে পুরুলিয়ার যে চিত্রটা আমরা দেখতে পাই ওটাও আমাদেরকে খুবই আনন্দ দেয় আর দেখি ভাদু গানের ওপরে নাচ সেও আমাদের বিশেষ করে ভাদ্রমাসে যে নাচগুলি হয় ভাদু গানের ওগুলো আমাদেরকে খুব আনন্দ দেয় আর আরও দেখেছি নাচ যেগুলো হল মনসামঙ্গলের নাচ মনসাপুজোর সময় মনসামঙ্গলের নাচ গ্রাম্য উৎসব একটা খুব আনন্দ খুব গুরুত্বপূর্ণ এগুলো আর এছাড়াও আছে টুসু নাচ তু তুসু পুজোর যে নাচ সেগুলোও আমাদেরকে খুব আনন্দ দেয় তারপরে আছে ভাটিয়ালি নাচ ভাটিয়ালি গানের ওপরেও নাচ হয় সেগুলিও আমাদের খুব ভালো লাগে আরও আছে বিহু নাচকেও আমরা খুব আনন্দ পাই এইগুলোর গুরুত্ব মানে অতুলনীয় এর গুরুত্ব আমরা খুবই মানে প্রত্যেকটি মানুষই খুব উপভোগ করে এইগুলোও না এই সাংস্কৃতিক নাচগুলো যদি এই না থাকত তাহলে মানুষ গ্রামের মানুষ বিশেষ করে বিশেষ কিছুই আনন্দ পেত না গ্রাম্য উৎসবগুলো এই নাচের মাধ্যমেই অনেক অনেক অনেক আনন্দমুখর হয় আর আরও বলি নাচ যে যে শুধুমাত্র আনন্দ নাচের মধ্যেই যে শুধু আনন্দ পাওয়া যায় সেটা তো না নাচে শরীরও ভালো থাকে শরীর স্বাস্থ্য মানে ঠিক রাখার জন্য নাচের গুরুত্ব অনেকখানি অনেক সময় দেখা গেছে যে পায়ের কোনো অসুবিধা আছে সেটা কিন্তু নাচের মাধ্যমে ওটা ভালো হয়ে যায় এমন এমন অসুবিধা আছে পায়ের যেগুলোতে হয়তো ডাক্তারবাবুরা বারণই করে দেন নাচ কোনোদিনও চলবে না কিন্তু এমনও আবার আছে পায়ের সমস্যা যেগুলো নাচের মাধ্যমেই আবার ভালো হয় হ্যাঁ না নাচ শরীর গঠন করতেও অনেকখানি গুরুত্ব আছে নাচের